হ্যাঁ বলুন কে বলছেন হ্যাঁ হ্যাঁ আমি বলছি বলুন আপনি কোথা থেকে বলছেন

হ্যাঁ হ্যাঁ আমি পারবো কিন্তু আপনাকে তো আসতে হবে দিদি তাহলে বোনের যদি কোনো ফটো থাকে আপনি নিয়ে আসবেন তালে আমি তৈরি করে দিতে পারবো কিন্তু আপনি কতক্ষণের মধ্যে দিদি আসছেন আচ্ছা যত তাড়াতাড়ি পারবেন আপনি একটু খুব তাড়াতাড়িতে আসবেন হ্যাঁ কেননা আপনি আসুন তারপর আমি কথা বলছি কেননা দেখুন আপনি বলছেন যে আপনার খুব দরকার আছে এক ঘন্টার মধ্যে লাগবে তো তাহলে সেই ধরুন একেকটা ফটো আপনার পনেরো টাকা করে পরবে কারণ যেহেতু খুব তাড়াতাড়ি আর খুব দরকারি লাগছে আপনার তা আপনাকে তো দিদি এসে একটু বসতে হবে একটু সময় দেবেন আমাকে আমি ফটোটা দেখবো তারপর ফটোটা তুলে নেবো আপনার থেকে নিয়ে

হ্যাঁ তাহলে পুরো পরিবারের যদি লাগে তালে এবার তো আপনার তো পরিবারের মানুষজনকে নিয়ে আসতে হবে না হলে আমি ফটোটা তুলবো কি করে আর যদি আপনার মোবাইলে যদি থাকে হ্যাঁ হ্যাঁ নিয়ে গেলে হবে আপনি যত তাড়াতাড়ি পারবেন চলে আসবেন আপনার কোনো অসুবিধা হবে না তো আসতে আচ্ছা আচ্ছা আমি ওটা করে দেব কোনো ব্যাপার না আপনাকে কোনো চিন্তা করতে হবে না দিদি আপনি আমার দোকানে এসে শুধু পৌঁছোন আমাকে একটু সময় দেবেন আমি নিশ্চই করে দেব ঠিক আছে দিদি তাড়াতাড়ি চলে আসুন